পশুপণ্য প্রক্রিয়াকরণের কিছু সাধারণ পদ্ধতি যারা তা এবং তারা কি যেভাবে চূড়ান্ত পণ্যের গুণমানকে প্রভাবিত করে দেবে সেইগুলি হলো জবাই করা আমাদের এলাকায় যে মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে তারা কিন্তু উ যে এই পশুকে জবাই করা জবাই করে খায় এবং তারা তাদের কোনো অনুষ্ঠান হলে তাদের যে যখন অন তাদের কোনো পরব বা কিছু হয় তখন তারা কিন্তু এইসব পশু কিনতে বেরোয় এবং সেই তারপর সেই পশুকে নিয়ে সে জবাই করে জবাই করা জবাই করে কসাই করা করে তারা কিন্তু খায় এবং একটি পশু কেনা থেকে শেষ পর্যন্ত অর্থ উপার্জনের সম্পূর্ণ প্রক্রিয়া কী মানে প্রক্রিয়াটি হল যে যখন আমরা একটি গরু কিনি ই তো সেই গরুটা কে আমরা ভালো মা বড়ো করে তোলার পর সেই গরুটি যখন গাভীন হয় এবং তার যখন বাছুর হয় সেই বাছুর হবার পর কিন্তু সে দুধ দেয় সেই দুধ থেকে দুধ কিন্তু আমরা বিক্রি করি বিক্রি করে কিন্তু আমরা অর্থ পাই এবং সেই দুধ আমরা বাড়িতেও খেতে পারি বাচ্চাদেরকেও খাওয়ায় এবং আমরা নিজেরাও খাই এবং তারপর ওর তারপর এরকম করে করে কিন্তু হয় তার পরে সেটা বকনা গরু হলে হয় আর এঁড়ে গরু হলে মানে ছেলে গরু হলে তারা কিন্তু আবার মাঠের কাজেও লাগে মাঠের যে কোনো নেঙ্গল করা হাল করাতে কিন্তু লাগে আগে এখনকার আগেকার যুগে কিন্তু গরু দিয়েই সব হতো কিন্তু এখন যদিও মেশিন বেড়িয়েছে তবু কিছু কিছু মানুষ গরু দিয়েও করে বা তারপরে যে গরুর গাড়ি রয়েছে গরু গাড়ি সেই গাড়ি কিন্তু টেনে নিয়ে আসতেও ব্যবহার ব্যবহার করা হয় গরুকে তো তা এই সবদিক থেকেই কিন্তু আমরা পশু যে কোনো পশু আমরা যদি পালন করে থাকি সেটা কিন্তু আমরা আমাদের অর্থে আমাদেরকে কিন্তু সেটা অর্থই উপার্জন অর্থই পাই আমরা সেখান থেকে এ সেই অর পশুর আমরা যেটাই যাই করি না কেন তারপর সেটাকে বিক্রি করলেও একটা বড়ো টাকা পাই এবং সেই পশুর থেকে আমরা অনেক অর্থ উপার্জন করতে পারি যে কোনো গরু ছাগল ছাগলেরও আমরা যেমন ছাগলের মাংস খাই খাই এবং সেই ছাগলকে ছাগলকে আমরা বড়ো করে ছো একটা ছোটো ছাগলকে নিয়ে সে বাচ্চা থেকে সেটাকে বড়ো করলে কিন্তু সেটার অনেক দাম হয় সেটা থেকে আমরা অনেক টাকা রোজগার করতে পারি